হ্যাঁ অর্থহীন অবস্থা এবং ব্যয়বহুল চিকিৎসা এইটা কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি আমি পড়েছিলাম আমার গ্রামের একজন গরিব মানুষ সে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের মুখে পড়ে যায় তাঁর বাড়িতে লোকজন কম এবারে আমি দেখলাম লোকটাকে হসপিটালাইজ না করতে পারলে লোকটার মৃত্যু অবধারিত আমি তাঁকে নিয়ে গেলাম একটি আমাদের ব্লক মেডিক্যাল হসপিটালে সেখানে ডাক্তারবাবুরা তাঁর প্রাথমিক ট্রিটমেন্ট করে বললেন এনাকে একটু ভালো জায়গায় রেফার করতে হবে আমি একটু ভালো হাসপাতালে নিয়ে গেলাম বেসরকারি হাসপাতালে সেখানে ডাক্তারবাবুরা দেখলাম লম্বা লাইন সেখানে বললাম ডাক্তারবাবুদের আপনি রিসেপশনে পঞ্চাশ ষাট টাকা জমা করুন এইবারে সেই মুহূর্তে যেই লোকটার কোনো পয়সাই নেই তাঁকে পঞ্চাশ হাজার দিয়ে টাকা দিয়ে চিকিৎসা করানো একটা খুব সমস্যা হয়ে দাঁড়ালো আমার কাছে অতএব আমি রোগীটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারলাম না আমি সরকরি হাসপাতালে এনে তাঁকে পুনরায় ভর্তি করানোর চেষ্টা করলাম কিন্তু ডাক্তারবাবুরা বললেন যে একে একটু ভালো বেটার জায়গায় নিয়ে যেতে পারলে এর ভালো ট্রিটমেন্টটা হতো সেই সময় আর্থিক অবস্থা আমারও এতটা ভালো ছিলোনা যে আমি বাড়ি থেকে সমস্ত টাকা দিয়ে রুগীটির চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব ছিলো তাঁকে সেই সরকারি যে আমাদের ব্লকের হাসপাতালে এ রাখতেই হলো তাঁকে সেখান থেকে আমি ভাবলাম আর একদিন বাদে এখানে একে কলকাতার বড় সরকরি হাসপাতাল নিয়ে যাবো তাই করলাম দুদিন বাদে তাঁকে কলকাতার সরকরি হাসপাতালে বড় হাসপাতালে নিয়ে গেলাম সেখানেও গিয়ে দেখলাম রুগীর লম্বা লাইন এবারে দালালবাবুরা এসে তো বিভিন্ন রকম কথাবার্তা বলছে আমি কোনোরকমে লম্বা লাইনে দাঁড়িয়ে সেই ঘন্টা চারেক দাঁড়ানোর পরে রুগীটিকে দেখানোর সুযোগ পেয়েছিলাম যাক রুগীটি হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে রুগীটি ভালো হয়ে গেছিলো আমারও খুব ভালো লেগেছিলো